আমার লেখার পিছনে আমি যাকে গুরু হিসাবে মানি কবি জীবনানন্দ দাশকে যার কবিতা আমাকে খুব ভীষণভাবে প্রভাবিত করেছিলো ছোটো থেকেই লেখার খুব ইচ্ছা ছিলো কিন্তু লেখা কীভাবে লিখতে হয় কীভাবে তা প্রকাশ করতে হয় কীভাবে ছন্দ বাঁধতে হয় এইসব কিছু শিখিয়েছেন আমাদেরই গ্রামের আমার বড়োদাদা যিনি একজন লেখক হিসাবে অনেক পরিচিত শ্রী সন্তু মুখোপাধ্যায় এবং শ্রী তনুশ্রী চৌধুরী মহাশয় তাঁদেরকে আমার খুব ভালো লাগে এবং তাঁদেরকে আমি আমার রোল মডেল করে আমার আগামী জীবন আমার লেখার জীবন আমি আরো আরো এগিয়ে নিয়ে যেতে চাই